হ্যালো দাদা আমি চন্দ্রকোনা থেকে চন্দ্রকোনা রোড যাওয়ার জন্য একটা গাড়ি বুক করেছিলাম দশটার সময় আসার জন্য ড্রাইভারকে বলেছিলাম এখন সাড়ে দশটা বাজছে এখনো আসেনি তাই আমি গাড়িটি ক্যান্সেল করতে চাই